আমি পুরুলিয়া জেলাতে বসবাস করি আমাদের আশেপাশে নানা ধরনের মানুষজন বসবাস করে তাদের দৈনন্দিন জীবনে ভাষা আলাদা এবং আমরাও অন্য ভাষা ব্যবহার করে থাকি এছাড়া আশেপাশের মানুষ নানা ধরনের আঞ্চলিক উপভাষাও ব্যবহার করে থাকেন যেহেতু আমরা পুরুলিয়াতেই থাকি তার ফলে আমাদের আশেপাশে মানুষজন কী প্রকারের আঞ্চলিক উপভাষা ব্যবহার করছেন সেই সবও আমরা শুনতে পাই যার ফলে আমরা তাদের সাথে কথোপকথনের সময় ওই সব ভাষার প্রয়োগ করে থাকি এখানে নানা ধরনের উপভাষা ব্যবহার করা হয় যেমন কুড়মালি লোধা শবর সাঁওতাল ইত্যাদি আমি কুড়মালি উপভাষা সম্বন্ধে বিশেষভাবে কিছু কিছু জিনিস জেনে জানতে পেরেছি উপভাষা আঞ্চলিক মধ্যে কুড়মালি ভাষাটি এখানে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কুড়মালি ভাষা বিশেষত আদিবাসীদের ভাষা যা তারা বহু বছর ধরে ব্যবহার করে আসছে এই জেলাতে এই কুড়মালি সম্প্রদায়ের মানুষ পুরুলিয়াব্যাপী মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডেও ব্যবহৃত করে থাকে এই কুড়মালি ভাষা আমরাও দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা বাংলায় মা বলে থাকি কিন্তু কুড়মালি ভাষায় এই মাকে মাই বলে ওরা ব্যবহার করে থাকে তাছাড়া আরও এক উদাহরণ হলো আমরা বাবা বলে ডেকে থাকি বাংলা ভাষায় কিন্তু কুড়মালি ভাষায় সেটিকে বাপ অর্থাৎ বাইপ বলে ওরা ব্যবহৃত করে থাকে কুড়মালি মানুষেরা বিশেষত জঙ্গল এলাকা অর্থাৎ আদি জঙ্গলে বসবাস করত এবং ওরা জঙ্গলের মধ্যে অঞ্চল বিস্তীর্ণ করে থাকত তাই থেকে এখনও পর্যন্ত কুড়মালি শব্দটি পুরুলিয়াতে ব্যাপকভাবে ব্যবহৃত করা হয়েছে এবং এই বাংলা উপভাষা সম্পর্কে আমার আরও অনেক মতামত রয়েছে যেহেতু কুড়মালি একটি উপভাষা তাছাড়াও এখানে সাঁওতাল ভাষার প্রয়োগ ব্যাপকভাবে করা হয় সাঁওতালও একপ্রকার উপভাষা যেটি খুবই আদি ভাষারূপে চিহ্নিত করা হয়েছে সাঁওতাল মানুষ নানা নানা প্রকারের আদি ভাষা ব্যবহার করে থাকে এবং তাদের জীবনযাপনও একটু হলেও আলাদা সাঁওতাল ভাষার উপভাষা ব্যবহার করার পর এখানে লোধা শবরেরও বেশ ব্যাপকভাবে পরিচলনও করা হয় এই সম্পর্কে আমার উপভাষা তাই ব্যাপকভাবে জানা রয়েছে এবং এই এই উপভাষা আমরা প্রায় ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে